আমার কাছে একটি ঊষা কোম্পানির পাখা আছে অনেক বছর ধরে পাখাটি চলছে পাখাটি এখনও পর্যন্ত খারাপ হয়নি পাখাটির ঠান্ডা বাতাস বয় আর পাখাটি খুব জোরে হাওয়া হয় আর পাখাটির কোনো আওয়াজ নেই আর পাখার জন্য আমরা গরমে স্বস্তিতে ঘুমোতে পারি এবং পাখাটিতে কোনো অসুবিধাও হয় নি কোনো কিছু আওয়াজও হয় নি খ্যাট খ্যাটও করেনি